হ্যাঁ আমি পিয়ালী ডাক্তারবাবু বলছি আপনার কোন কি সমস্যা হয়েছে আচ্ছা প্রথমে বলি আপনি কি কোনো ডাক্তার দেখিয়েছেন এর আগে ও ওটার জন্য আপনি রক্ত পরীক্ষা করেছেন আপনাকে তো কতদিন ধরে জ্বরটা হচ্ছে ও ওটাতে তো আপনাকে প্রথমে ডাক্তারবাবুকে দেখিয়েই ওই যে রক্ত পরীক্ষাটা করতেই হবে কারণ রক্তের রিপোর্ট না দেখলে তো এখন বোঝা যাবে না ভাইরাস জ্বর না কী জ্বর ঠিক আছে ওটা বোঝা যাবে না আর প্যারাসিটামল খেয়েছেন না কি অ্যাজিথ্রমাইসিন ওটা তো অ্যান্টিবায়োটিক ওটা তো খেতেই হবে না আর প্যারাসিটামলের সাথে সাথে এটাও খেতে হবে ঠিক আছে আপনাকে তো প্রথমে আমার কাছে আসতে হবে আপনি কি আসতে চান আচ্ছা তাহলে আমার কাছে আসুন আমার চেম্বার মোটামুটি সপ্তাহে চার দিন খোলা আছে চেম্বারটা ও যে কোনো সময় আসতে পারেন সকাল দশটা থেকে রাত্রি নটা অবধি একইভাবে চেম্বার খোলা থাকে মাঝে মাঝে আমি পেশেন্ট দেখতে বাইরে বেরোই না না চার দিন সপ্তাহে চার দিন ডেটগুলো লিখে নিন সোম হ্যাঁ মানে সোম বুধ ও শুক্র আর রবি সবসময় বলতে আমি মাঝে মাঝে কিন্তু আমার হসপিটালে কাজ করি তো ওখানে পেশেন্ট আছে ওখানে পেশেন্ট দেখতে যেতে হয় আমাকে ওই সময়টা হয়তো আপনি আসতে পারেন কিংবা নাম লিখিয়ে বসতে পারেন হয়তো আমি আধা ঘন্টা যাই ওই জন্য আমাকে বেরোতে হয় নাহলে আমি এইখানে থাকি সবসময় মোটামুটি আর কিছু জানার আছে হুম ফোন করবেন অবশ্যই করবেন ফোনটা করে আসবেন আর ফোনে নাম লেখানো যায় না এখানে এসে লেখাতে হয় হ্যাঁ গিয়ে এখানে আসে নাম লেখাতে হবে কারণ ফোনে নাম লেখানো যাবে না ফিজটা পাঁচশো টাকা করে নেওয়া হয় হ্যাঁ পাঁচশো টাকা করে ওটা তো কমানো যাবে না ওটা পাঁচশো টাকাই থাকবে ওটা সবার জন্যই বরাদ্দ ঠিক আছে কিন্তু আপনার রক্ত পরীক্ষাটা অবশ্যই মাস্ট প্রথমে রক্ত পরীক্ষাটা করতে হবে ঠিক আছে রক্ত পরীক্ষা ছাড়া এখন কোনো রুগী দেখা যাবে না এখন ম্যালেরিয়া জ্বর আছে টাইফয়েড আছে জ্বরের তো অনেক রকম ভাগ আছে না সেই ভাগগুলো না জানতে পারলে তো করা যাবে না ভাগগুলো জানতেই হবে হুম আচ্ছা আচ্ছা ঠিক আছে কাল তাহলে আসবেন কখন আসবেন সকালে না বিকালে আচ্ছা ঠিক আছে রাখছি